হ্যাঁ আমি রাতে পাখি দেখার চেষ্টা করেছি প্রায় দিন রাত্রিবেলা চেয়ার নিয়ে উঠোনে বসে থাকি তারপর যখন প্যাঁচার ডাক শুনতে পাই টর্চের আলো ফেলে দেখি প্যাঁচার ডাকটা বড্ড অদ্ভুত বাড়ির আশেপাশের লোকেরা বলে প্যাঁচা হল ভূত সেই কারণে প্যাঁচার ডাক শুনলে অনেক সময় ভয়ও লাগে এছাড়াও আমাদের বাড়ির পাশে রয়েছে বাঁশ বাগান রাতেরবেলা যখন পাখিদের কিচিরমিচির আওয়াজ শুনতে পাই মনে হয় যে হয়তো কোনো সাপ তাদেরকে আক্রমণ করেছে তারপর টর্চের আলো ফেলে দেখার চেষ্টা করি কোনো বিপদ হয়েছে কিনা তাদের তো বক শালিক এছাড়াও অন্যান্য ধরনের পাখিদেরকে দেখতে পাই তারপরে কিছুক্ষণ পরে যখন তাদের আওয়াজ বন্ধ হয়ে যায় তখন আবার নিজের ঘরে চলে আসি আমার ঘরের আশেপাশে খিরিশ গাছ নারকেল গাছ বাবলা গাছ আছে সেগুলোতেও প্রায় দিন রাত্রিবেলা প্যাঁচা থাকে ডাকাডাকিও করে